আমি পশু পাখি দেখতে এবং ঘুরে বেড়াতে খুব ভালোবাসি এছাড়াও আমি পশু পাখি এর বিভিন্ন ফটো তুলি এগুলো সংরক্ষণও করে রাখতেও আমার খুব ভালো লাগে আমি আমি প্রত্যেক ক্ষেত্রে যখনই কোথাও বেড়াতে যাই বা কোনও পাখি দেখতে যাই বিভিন্ন কোনও কাছাকাছি বনাঞ্চলে বা কোনও পাখিরালয়ে যখন পাখি দেখতে যাই আমি সেই সমস্ত পাখিগুলির ছবি তোলার চেষ্টা করি এবং সেই ছবিগুলো সুন্দর করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে উপস্থাপনা করে আমি আমার বাড়িতে সেইগুলি সুন্দর করে রাখি এছাড়াও আমি এছাড়াও বন জঙ্গলে বিভিন্ন ধরনের অনেকেই বলে বন জঙ্গলে ভালো পাখির ছবি তোলা যায় না কিন্তু একটু ভালো ভাবে চেষ্টা করলে বন জঙ্গলের মধ্যেও খুব সুন্দরভাবে পাখির ছবি তোলা যায় আমি নিজে বন জঙ্গলের মধ্যেও খুব ভালো পাখির ফটো শট পেতাম শট তুলেছি এগুলি আমার কাছে এখনও রয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমি এভাবে আরও অনেক পাখির ছবি তুলতে চাই এবং সেগুলি সংরক্ষণ করে রাখতে চাই আমার নিজের বাড়িতে